ওষুধ সাশ্রয়ী মূল্যের নয় কারণ আমাদের এখনকার দিনে এ আমাদের যতটা না রোজগার করছি তার থেকে আমাদের রোগ জ্বালা বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে রোগ জ্বালা তার জন্য ওষুধ নিতে নিতে আমাদের এর যেটা আমরা সাশ্রয় করছি তার অর্ধেকের বেশি চলে যাচ্ছে আমাদের ওষুধ কিনতে আমার আয়ের এর অনেকটাই অনেকটা টাকাই ব্যয় হয় ওষুধ কিনতে এ যেমন আমি যে সরকারি যে আমি পেনশেনটা পাই আই সেক্ষেত্রে যে টাকাটা ঢোকে তার আমার হাফের বেশি টাকা আমার আর ওষুধ কিনতেই চলে যায় তাই ওষুধ আমরা তো এখন ওষুধ খেয়েই বেঁচে আছি যা মানুষ এত রোগ জ্বালার মধ্যে থেকে এ আমাদের ওষুধটা না খেলে তো আমরা উঠে দাঁড়াতে পারবো না সেই জন্য আমাদের ওষুধ কিনতে আমাদের এর যেই স যেই টাকাটা আমারা সাশ্রয় করি তার হা অর্ধেকের বেশি টাকা আমরা ব্যয় করে ফেলি এই আমাদের ওষুধে ওষুধ কিনতে